পশ্চিমবঙ্গের বিনোদন শিল্প কীভাবে এই অঞ্চলের অর্থনীতি ও সমাজে অবদান রেখেছে বাংলা চলচিত্র গান নাচের ফর্ম পর্যটন খা তো চলচিত্র নির্মাতাদের আকৃষ্ট করেছে মিডিয়া শিল্প আর সামাজিক উন্নয়নের সূচক অর্থ প্রচার খ্যাতি পশ্চিমবঙ্গের বিভিন্ন সময়ে বিভিন্ন দিন এই শিল্পগুলি এখনো হারিয়ে যায়নি গ্রাম বাংলার বুকে এই চলচিত্র এখনো চলেছে বিভিন্ন পূজা অনুষ্ঠানের দিন এই চলচিত্রগুলি দেখতে পাওয়া যায় যেমন আমাদের গ্রামে মেলা উপলক্ষে শিবরাত্রির মেলা উপলক্ষে যাত্তার আয়োজন করা হয় এর ফলে আমরা গ্রামের মানুষ একসঙ্গে যেয়ে যাত্রা আনন্দ উপভোগ করি মাঝে মাঝে গান নাচেরও অনুষ্ঠান হয়ে থাকে এর ফলে মানুষদের মন সারা দিন কাজের পর খুব ভালো থাকে তাছাড়া মানুষদের সব কিছু ভুলে গেলেও বিনোদন জগত থেকে হারিয়ে যাওয়া উচিত নয় সারা দিনের কাজকর্ম করার পর মানসিক অশান্তি কাটানোর জন্য এই সব গান নাচের সঙ্গে থাকা দরকার আবার পড়াশুনার পাশাপাশি অনেকে আবার গা বাচ্চাদের গান নাচের স্কুলে ভর্তি করাচ্ছে যাতে পড়াশুনার পাশাপাশি তারা সব জিনিসেই পারদর্শী হয়ে থাকে শুধুমাত্র পড়াশোনাতেই পারদর্শী হলে চলবে না সেই জন্য বিভিন্ন স্কুলে এখন গান নাচের ক্লাসও হয়ে থাকে আবার পর্যটন খ্যাতও হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেক বছরই অনেক মানুষ গ্রাম থেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে এক ঘেয়েমিস টাইম দূর এক ঘেয়েমি সময় দূর করার জন্য তারা পর্যটন করতে আচ্ছে আমিও মাঝে মাঝে অনেক জায়গা বেড়াতে গেছি তার মধ্যে দীঘা আমার যেতে খুব ভালো লেগেছে আমি দীঘায় যেয়ে অনেক আনন্দ করেছি সেখানকার মানুষদের সাথে কথা বলে তাদের অর্থনীতি ও বো ব্যবহার আচার সব কিছু লক্ষ্য করেছি এভাবে পর্যটনকেন্দ্র গড়ে ওঠার ফলে সেখানকার মানুষরা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে সেখানে আমরা অনেক দিন অনেক কিছু দেখেছি আবার বাড়ির জন্য অনেক কিছু নিয়ে এসেছি এইভাবে আর্ট সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন মিডিয়াও আকৃষ্ট হয়ে রয়েছে